আমার পশুদের সাথে বন্ধন খুবই ভালো হ্যাঁ আমি আমার পোষা কুকুরটির নাম রেখেছি রানি আমি আমার পশুদের খুব ভালোবাসি এবং ওরাও আমাকে খুব ভালোবাসে আমি ওদের সময় মতো খাবার দিই স্নান করাই এবং ঘুরতে নিয়ে যাই এভাবেই আমি ওদের যত্ন নিই